রান্নাঘরে থাকা প্রধানত ভাত রান্না করার জন্যে যেমন হাঁড়ি কড়াইয়ের যেমন দরকার হয় সেই সঙ্গে আরেকটু উন্নত প্রযুক্তির দিক থেকে যদি যাওয়া যায় তাহলে ওই রাইস কুকার যেখান থেকে আমরা রাইসটাকে বয়েলড রাইস তৈরি করে নিতে পারি আর এমনি আনুসাঙ্গিক যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে প্রেসার কুকার তারপর ননস্টিকের তাওয়া তারপরে আপনার ওই বিভিন্ন ধরণের প্লেট গ্লাস জল খাওয়ার গ্লাস এবং বিভিন্ন প্লেট ছোটো বড়ো বিভিন্ন মিলিয়ে বিভিন্ন ধরণের প্লেট বিশেষ করে চীনেমাটি বা স্টিল স্টেনলেস স্টিলের যে আসবাবপত্র মানে বাসনপত্র হাঁড়ি কড়া যেগুলো রয়েছে যেখানে রান্না বান্না করতে আমাদের অনেক সহযোগিতা হয় বিভিন্ন পাত্র থেকে কোনোটায় হ্যাঁ তরকারি কাটা কোনোটায় তরকারি রান্না করা বা পাকানো এই ধরণের জিনিসগুলো রয়েছে সেই সঙ্গে সবচেয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে টি হ্যাঁ কাপ এবং ডিশের যে সেট ব্যাপার আমরা অল্প বিস্তর শৌখিন সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি বিভিন্ন শৌখিনতা অবলম্বন করি এবং তাতে করে বিভিন্ন শৌখিন যে কাপ ডিশ রয়েছে তার মধ্যে থেকে আমরা করি এই সব জিনিসগুলোই রান্নাঘরে মেনলি থাকে